যেহেতু আমি হিন্দু তাই আমি হিন্দু ধর্ম সম্পর্কেই আপনাদেরকে বলছি এই ধর্মের ধর্মে যারা বিশ্বাস করে তারা ভাব মানে বিশ্বাস করে যে ঠাকুর দেবতা মানেই ভগবান সব একই ঠাকুর দেবতা আল্লাহ শিখ যিশুদা সব একই কিন্তু যারা মানে মানে যে হিন্দু শিখ ভগবান এই সব আলাদা রকমই মানে তারা ঠাকুর দেবতাদেরকে আমরা মানি এই সবই হচ্ছে কি আমাদের একটা ধর্মের প্রধান ইয়ে ধ আমরা আমাদের ধর্মের প্রধান হিন্দু ধর্মের প্রধান শিক্ষা হচ্ছে যে মানুষকে মানুষের মধ্যে সঙ্গে প্রেম যেরকম জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর বিশিষ্ট স্বামী বিবেকানন্দ বলেছে এর মানে বোঝাতে চাইছে যে জীবে প্রেম কর সবার মধ্যেই ভগবান আছে সে মানুষ হোক কি জানোয়ার হোক এই নিয়েই বোঝাতে চেয়েছেন এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মেন শিক্ষা বোঝাতে চাইছে আর আরেকটা জিনিস বোঝাতে চাইছে যে শান্তি যে ঝগড়া মারামারি এসব করে কোনো লাভ হবে না সবাই একই এই জন্য সবাই মিলেমিশে থাকতে থাকতে শেখা দরকার এই নিয়েই আমাদের হিন্দু ধর্মে বলা রয়েছে